একটি নবজাতক শিশুর প্রথম বছরের তার সঞ্চালিত বিভিন্ন আচরণগুলি যেমন শিশুর মানসিক এবং দৈহিক বিকাশ ঠিকভাবে হচ্ছে কি না তার জন্য বাবা মা চিন্তিত থাকেন অনেকেই আবার অন্যদের বাচ্চার সঙ্গে নিজের বাচ্চার তুলনা করে কিন্তু বাচ্চার বয়স অনুযায়ী আচরণ ও সক্ষমতা জানার থাকলে আপনি অযথা টেনশন হাত থেকে বেঁচে যাবেন অন্যদিকে সত্যিই যদি বাচ্চার বিকাশের কোনও অসুবিধা থেকে থাকে তাও ঠিক সময়ে বুঝতে পারবেন আসুন জেনে নিই বাচ্চার কোন বয়সে কী হতে পারে এক মাস নবজাত শিশুর জন্য ঘুম একটি অতি পরিচিত শব্দ শিশুর প্রথম একমাস বয়সে বেশিরভাগ সময় শিশু ঘুমিয়ে কাটিয়ে থাকে এর চেয়ে বেশি কিছু করা শিশুর আয়ত্তে থাকে না কিন্তু কিছু ব্যাপার শিশুর ইয়ে একমাস বয়সে করা উচিত যেমন গালে বা মাথায় হাত বোলালে সেটি মাথা ঘোরানো উভয় হাত মুখে দিয়ে আনা পরিচিত গলার আয়োজন ও শব্দ শুনলে সেদিকে ঘোরা স্তন চোষা এবং হাত দিয়ে ছোঁয়া এ সকল কিছু প্রতিটি শিশুর এই বয়সে করতে পারা উচিত একমাস থেকে দেড় মাস বা পঁয়তাল্লিশ দিন শিশু বুঝে হাসতে পারে ঘুমের মধ্যে বা অকারণে হাসা শিশুরা জন্ম থেকেই করে কিন্তু পরিচিত মুখ দেখে বা শব্দ শুনে বুঝে হাসতে শেখা দেরি ক হলে শিশুর বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে তিন মাস নরম ঘাড় শক্ত হয়ে যায় ঘাড় সোজা করে মাথা ঘুরিয়ে মাথা ঘুরিয়ে এদিক ওদিক করে